হ্যালো হ্যাঁ ড্রাইভার দাদা বলছেন আমি বারাসাত থেকে আমার তিন চারজন রিলেটিভ আসবে ওরা এই কালীতলা পঞ্চায়েতে এখানে আমাদের বাড়ি সামশিনগর তো আপনারা কে তো ক্যাবটা ভাড়া দেন তাই না তো এত দূরে কি আসতে পারবেন কত দিতে হবে আপনাকে পাঁচ হাজার ওহ একটু কম হবে না মাঝখানে কিন্তু একটা ভ্যাসেল আছে দুলদুলি নদীর ওখানে ভ্যাসেলটা পার হতে হবে আর ওটা কিন্তু সকাল ছটা থেকে রাত সাতটা পর্যন্ত চলে হ্যাঁ তার মধ্যে না আসলে আপনি ভ্যাসেলটা বন্ধ হয়ে যাবে আপনি গাড়ি পার করতে পারবেন না ঠিক আছে আমি তাহলে ওদের আপনার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাকেও দিয়ে দিচ্ছি ওদের নম্বর আপনি পারলে ওদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিন আর ওই দিন কোনো সমস্যা হবে না তো ওরা কিন্তু রেডি হয়ে থাকবে ওই দিন ওই দিন একটা এখানে একটা স্থানীয় অনুষ্ঠান আছে অনুষ্ঠানে ওদেরকে আসতেই হবে ঠিক আছে আমি তাহলে মিস করবেন না তো ঠিক আছে হ্যাঁ সময় বলতে আপনার পাঁচ ছ ঘণ্টা লাগে হুম হুম পাঁচ ছ ঘণ্টার বেশি লাগবে না ওই ভ্যাসেলে একটু দেরি হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু সকালের দিকে বেরোবেন তাড়াতাড়ি রেখে আবার আপনি ফিরে যেতে পারবেন সেই দিনই দেরি হলে কিন্তু সন্ধে সাতটার পরে আর ভ্যাসেল থাকে না ওখানে আপনারা কিন্তু পার হতে পারবেন না ঠিক আছে আমি তালে নম্বর দিয়ে দিচ্ছি আপনাকে আর ওদেরকেও দিয়ে দিচ্ছি ওরা যোগাযোগ করে নেবে আপনি কথা বলে নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে